আমার সাথে ঘটে যাওয়া হলো অপ্রত্যাশিত জিনিসটি হলো আমার ঘুরতে গিয়ে আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিলো এটা আমার কাছে একটা অপ্রত্যাশিত জিনিস আর হ্যাঁ আমি ট্রাকের ছবি ক্লিক করি আর সেটা আমি ফেসবুকে পোষ্ট করি না আমি